পশ্চিমবঙ্গ প্রথমে পশ্চিমবঙ্গে পড়াশুনা বা শিক্ষা দীক্ষার রীতিটা ছিলো অন্যরকমের কারণ সেই সময় পশ্চিমবঙ্গে বই পড়া সেটা বই পড়ে যা বুঝলাম সেটা খাতাতে লেখা এইগুলো কিছু ব্যবস্থা ছিলো আর সেটা করতে যথেষ্ট মজা হতো সেটাতে কোনো শরীরে কোনো ক্ষতি হতো না বরঞ্চ শরীরে আরও উপকৃত হতো এবং হাত সচল থাকতো হাতে কোনোদিনও অসুবিধা হতো না এবং চোখে কোনো অসুবিধা হতো না কিন্তু আজ পশ্চিমবঙ্গে যতদিন যাচ্ছে ততো টেকনোলজির দিক থেকে পশ্চিমবঙ্গ উন্নতি হচ্ছে তাই আজকের ছাত্রছাত্রীদের সেরকম আর বই খাতা পড়তে হচ্ছে না কারণ আজকে বিভিন্ন মোবাইল ফোন বিভিন্ন ল্যাপটপে এত পড়াশোনার জিনিস চলে এসছে এত পড়াশোনার হচ্ছে সবকিছু যাতে ছাত্রছাত্রীদের আর আলাদা করে কোনো বই পড়তে হচ্ছে না বা কোনো খাতাতে লিখতে হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গে এখন বেশিরভাগটাই সবকিছুই হচ্ছে ফোনে আর ল্যাপটপে সেটা পড়াই বলুন বা সেটা লেখাই বলুন কারণ লেখাটাও এখন সবাই ল্যাপটপে টাইপ করে লিখে সেটা সেভ করে রেখে দেওয়া হচ্ছে এবং সেই লেখাটাকে আবার পরে বার করে সেখান থেকে পড়া হচ্ছে তো এভাবে পশ্চিমবঙ্গে শিক্ষার দিকটা যথেষ্ট মানে উন্নত হচ্ছে এবং অনলাইনে যে সমস্ত পড়া বা শিক্ষকরা অনলাইনে যে সমস্ত মিটিং করে স্টুডেন্টদেরকে ছাত্রদেরকে পড়া বোঝাচ্ছে তাতে ছাত্রদের অনেক ক্ষতিও হচ্ছে যেমনি সেটা চোখে বলুন বা সেটা বিভিন্ন শরীরের ওপরেও ক্ষতি হচ্ছে কিন্তু এখন যেহেতু পশ্চিমবঙ্গ অনেক উন্নত হচ্ছে তার ক্ষেত্রে এখন অনলাইন শিক্ষাদীক্ষাটা যথেষ্ট এখানে উন্নত হচ্ছে তাই পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মগুলি ছাত্রদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করছে